গ্রামীণ সম্প্রদায়ের তরুণ কৃষকরা তাদের কৃষিকে পেশা হিসাবে অবলম্বন কচ্ছে তাদের সেই কৃষিকে জীবনযাত্রার সঙ্গে নিজের রোজগারের তাগিদেও সেটাকে বেছে নিয়েছে আর তারা এখন সেটা আগের পদ্ধতিতে নয় নতুন পদ্ধতিতে নতুন উপায়ে তারা আবার চাষবাস করছে আমরা যেমন আগে চাষবাস করার সময় নানা রকমভাবে গরুতে লাঙল টেনে চাষ করা হতো আর গাছের গোড়ায় জল জলসেচের মাধ্যমে জল দেয়া হতো এখন তারা লাঙল পরিবর্তে ট্রাক্টর আলু লাগানোর জন্য আমরা হাতে করে আলু লাগাতাম আর এখন তরুণেরা মা যন্ত্রপাতির সাহায্যে আলু লাগাচ্ছে ধান কাটছে ধান কেটে তার বাড়িতে তুলছে এইভাবে নানা শ্রমিকের প্রয়োজনও মিটিয়েছে আর গরু তারাও তাদেরও কাজের কম হয়েছে এখন মানুষ আর অতিরিক্ত পরিশ্রমী কোনো কাজ করতে চাইছে না আর সেই কারণেই মানুষ তাদের বুদ্ধিগত ও উন্নতিগত যুক্তিগত দিক থেকে সমস্ত দিক থেকেই এগিয়ে আছে তাই তারা নিত্য নতুন যন্ত্রপাতির সাহায্যে চাষবাস করছে এবং তাদের ফলনটাকেও তারা বৃদ্ধি করছে এই ফলন বৃদ্ধি করেই তারা তাদের জীবিকা নির্বাহ করছে এবং সেই থেকে সুন্দরভাবে তারা তাদের কৃষিকাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে